মাছ ধরতে গেলে নদীতে জাল পেতে নৌকার ওপরে বসে থাকতে হবে এবং অনেক সময় দেখা যায় গাছের কাটা গুঁড়ি জলে ভেসে আসে সেদিকে সজাগ দৃষ্টি রেখে জালের দিকে দৃষ্টি রেখে তাকে সেই গুঁড়িটাকে সাইড করে দিতে হয় কারণ ওই গুঁড়িটা যদি বা ওই কাঠটা যদি জালে জড়িয়ে যায় তাহলে জাল ছিঁড়ে নড়ে কাত হয়ে যাবে অনেক সময় নদীতে ঘূর্ণিঝড় উঠলো তখন আমরা জাল যদি গুটিয়ে নিই নিয়ে নৌকায় তুলে নিয়ে আমরা হাল বাই না আমরা চুপচাপ বসে থাকি ঝড় কোন দিকে আমাদের নৌকাটাকে ঠেলে নিয়ে যায় সেদিকে গিয়েই আমরা উঠবো কেননা যখন ঝড় হবে তখন আপনার দাঁড় বাওয়া বা হাল বাওয়া বেকার হবে প্রচণ্ড ঝড়ের সম্মুখীন হওয়া আপনার না হওয়াই ভালো তখন আপনার উচিৎ হবে প্রচণ্ড যখন ঝড় উঠবে তখন আপনি হাল দাঁড় ঘুরিয়ে নিয়ে চুপচাপ বসে থাকবেন যে ওই ঝড় আপনার কোন দিকে ঠেলে নিয়ে যায় আপনার ঠেলে নিয়ে যখন কিনারায় গেল আপনি নিজেই কিনারা পেয়ে যাবেন হ্যাঁ